হ্যালো হ্যাঁ ওয়ান্ডার ভিশন ট্রাভেল এজেন্সি হ্যাঁ হ্যাঁ আমি বারাসাত থেকে বলছি মৌমিতা গোস্বামী হ্যাঁ আসলে আমার একটা না গাড়ির দরকার ছিল কালকে কালকে কালকে হ্যাঁ না আমার কলকাতার ভিতরেই আমরা একটু ঘুরব আর কী ফ্যামিলির সাথে আমাদের আমরা আটজন রয়েছি তো একটু বড় গাড়ি হলে একটু সুবিধা হয় যেমন ধরুন ট্রাভেরা আচ্ছা আচ্ছা না আসলে কালকে হলেই সুবিধা হয় কারণ হচ্ছে কালকে শনিবার রয়েছে তো আমরা প্রথমে কী বলুন তো এইখানে যাওয়ার পথেই ওই যে বিরাটিতে কালী মন্দিরটা পড়ে না গৌরীপীঠ হ্যাঁ তো ওইখানে পুজো দেব সকালবেলাতেই সকাল সকাল তারপর আমরা বেড়িয়ে যাব সোজা ইকো পার্ক হ্যাঁ হ্যাঁ ইকো পার্ক এবার ইকো পার্কে থাকব ইকো পার্কে থেকে ঘোরাঘুরি করে তারপর আমরা বিশ্ব বাংলা গেটে ওখানে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপর আমরা ফিরব হ্যাঁ মোটামুটি সারা দিনটাই ধরে রাখুন আর কী মানে হয়তো হতে পারে ওই যে বিশ্ব বাংলা গেটে আমরা ডিনারটা সেরে তারপরে এলাম হ্যাঁ আর ওখানে তো ক্যাফেটাও রয়েছে না নিউ টাউনের ওইখানে একটা ক্যাফে রয়েছে ক্যাফেটার নামটা আমি ভুলে যাচ্ছি যাই হোক মানে দিদির আমাদের ফ্যামিলি মেম্বার যারা তারা তো বাইরে থাকে তো তারা এসেছে তো আমরা চাইছি আর কি নিউ টাউনের ওই দিকটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য হ্যাঁ তো আপনাদের কি অ্যাভেলেবল হবে কালকে একটা ট্রাভেরা কিছু এরকম টাইপের গাড়ি আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দিন হ্যাঁ আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট নম্বরটা দিন হ্যাঁ আর আমি পেমেন্টটা তারপর আপনাকে করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আরেকবার সন্ধের দিকে ফোন করুন আমাকে তখন আরও ডিটেলসে কথা হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হবে তো তার মানে কালকে হবে তো ওটা কনফার্ম তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দাদা ধন্যবাদ